ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ এখানে অনেক ধরনের দৃশ্যও দেখা যায় এখানের নাচেরও বিভিন্ন ধরন আছে জায়গা অনুযায়ী নাচগুলোও পাল্টে যায় যেমন নাচগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছৌ নাচ ভরতনাট্যম কত্থক মণিপুরি বিহু প্রভৃতি ধরনের নাচ এছাড়াও আদিবাসীদের নাচও দেখা যায় এইখানে পুরুলিয়ার মানুষজন ছৌ নাচ নাচে ছৌ নাচে তারা মুখোশ পরে এবং ছৌ নাচের মাধ্যমে তারা রামায়ণ মহাভারতের দৃশ্যগুলো ফুটিয়ে তোলে তাদের নাচ দেখলে প্রাচীন যুগে রামায়ণ মহাভারতে কী হয়েছিল আমরা বুঝতে পারি এছাড়া ভরতনাট্যম নাচেও অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আসামের বিহু নাচেও তারা তাদের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে সেটা আদিবাসীদের নাচও দেখা যায় প্রত্যেকটা নাচের ধরন অনুযায়ী তাদের পোশাক বদলে যায় প্রত্যেকটা নৃত্যশিল্পী নাচের ধরন অনুযায়ী আলাদা ধরনের পোশাক পরিধান করে আমার চেনা নৃত্যশিল্পীর মধ্যে একজন হচ্ছেন ডোনা গাঙ্গুলি উনি বিভিন্ন জায়গায় নৃত্য পরিদর্শন করেছেন এবং ওনার নাচের অনেক বিখ্যাত জনপ্রিয়তাও আছে